হ্যাঁ হ্যাঁ আমি সোহিনীর গার্জেন বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার হুম বলুন হ্যাঁ ফার্স্ট ইউনিট টেস্ট তো হয়ে গেছে তো আমার মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে তো ও তো বললো ভালো এবার আপনারাই ভালো বলতে পারবেন খাতা দেখা হয়েছে ও এই কারণেই তাহলে মিটিং ডাকা হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে

আর কটা থেকে আচ্ছা আচ্ছা মানে বাচ্চাদের স্কুল ছুটির পর

আচ্ছা ঠিক আছে আমি যাব চিন্তা করবেন না আমি যাবো হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে একবার ফোন করবো আপনার কাছে একবার জিজ্ঞেস করি কেমন পরীক্ষা দিলো না দিলো তো এই মিটিংটা ডেকে খুব ভালো করলেন ঠিক আছে আমি যাবো অবশ্যই যাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবো ঠিক আছে এখন র রাখি